ভারতের কথা উঠল যখন তখন একটা কথা বলে রাখি পৃথিবীর পৃথিবীর যত মানুষেরা আছে তাদের তুলনায় ভারতীয় বা ভারতের মানুষেরা বেশি মশলা জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যে বিভিন্ন ধরনের মশলা জাতীয় খাবার প্রচলিত রয়েছে ভারতের মানুষেরা সকালে এক রকম খাবার খায় দুপুরে একরকম খাবার খায় রাতে একরকম খাবার খায় বা কখনো কখনো ইচ্ছা হলে অন্য রকম খাবার খায় ভারতের মানুষদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার অনুষ্ঠানেও আলাদা খাবার সাধারণ খাবার সমস্ত কিছু আলাদা কারণ আমি বাঙালি পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গের কথা যদি বলে থাকি তখন পশ্চিমবঙ্গের সকাল বেলা আমরা বেশিরভাগ সময়ই লুচি বা পরোটা আলুর দম বা ঘুগনি খেতেই বেশি পছন্দ করি এবার দুপুরবেলা যদি বলি দুপুরবেলা আমরা সাধারণত ভাত ডাল আলু ভাজা শুক্তো মাছের ঝোল মাছের ঝাল ইত্যাদি এইসব আমরা খেতে পছন্দ করি এতে প্রতিটা জিনিসেই মশলা অনেক রকমের মশলা দিতে দিয়ে তৈরি করতে হয় এবার অন্য রাজ্যের কথা যদি বলি আমি ঠিক বেশিটা জানি না কিন্তু যতদূর জানি সবাই মানে ইডলি দোসা বা কুলচা পনির বিভিন্ন ধরনের খাবার পছন্দ করে এখন বর্তমান যুগের নেটিভরা সবাই বিরিয়ানি মানে সাধারণত ফাস্ট ফুড যেইগুলো চাউমিন বিরিয়ানি বার্গার ইত্যাদি যেগুলো মশলা জাতীয় মানে খাবার আছে সেইগুলো বেশি মানে প্রচলন করছি যার জন্য ভারতের বাচ্চারা মানে যারা একটু অল্পবয়সী তারা ওইসব খাবারগুলো বেশি খেতে চাইছে এবং খেতেও বেশি পছন্দ করছে আর সুস্বাদু বলেও মনে করছে এবার ভারতের যেই মশলাগুলোর কথা বলে থাকি ভারতের ঐতিহ্যই মশলা কারণ ভারতের যেই রান্নার মশলার ব্যবহার করা হয় হলুদ গুঁড়ো লঙ্কা গোলমরিচ ইত্যাদি নুন লবঙ্গ অনেক রকমের মশলা আছে এবার ভারতের প্রতিটা রান্নায় বেশিরভাগ রান্নায় পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা অনেক রকমের সবজিও ব্যবহৃত হয়